হ্যাঁ আচ্চা আচ্ছা আমার বীজ প্রয়োজন আছে চাষের জন্য ঐ যে নানা রকম ভ্যারাইটিস বীজের সবজির

ওই লাউ ঝিঙে উচ্ছে কারলা যা হোক হাইবব্রিড বীজ আছে হাইব্রিড কোয়ালিটির তুলনা আছে আচ্ছা দাম কী পড়বে দাম কী পড়বে কোয়ালিটি ভালো হবে আচ্ছা গাছ ফাচে আবার গাছে কোনো রোগ পোকা যেসব কোনো কিছু হলে তার প্রতিকারের ওষুদপত্র পাওয়া যাবে আচ্ছা আচ্ছা উন্নত মানের বেগুনের বীজ পাওয়া যাবে

আচ্ছা আচ্ছা যে বীজটা আমি নেবো আচ্ছা কতো দিনের মধ্যে ফল ধরবে আচ্ছা আচ্ছা আচ্ছা লাগানোর পরে বীজ নষ্ট হয়ে যাবেনা কোনো তো ঠিক আছে তালে আমি যাচ্ছি হুম